হ্যাঁ বলছি বলুন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন

আর আপনার নতুন ভালো ধনেপাতা উঠেছে সেটা একবার দেখতে পারেন তারপরে আর যা যা নানা রকম সবজি শাক সবজি আছে সেগুলো তো উঠেচেই বলুন কীসের জন্য লাগবে কখন লাগবে বলুন অবশ্যই সব সবজি ফ্রেশ হবে একদম আমার তো একদম মানে ভোরবেলা একদম পুরো ফসল যে শাক সবজি যে কাটে চাষিরা সেই কেটে এনেই সঙ্গে সঙ্গে একদম আমার গুদামে একদম ঢুকে যায় জিনিসগুলো তারপরে ওখান থেকে মাল আমি সাপ্লাই করি একদম এই সব নিয়ে আপনি কোনো টেনশান করবেন না একদম পুরো একদম টাটকা জিনিস যাবে আর খেয়ে একদম আনন্দ পাবেন আর সবাই একদম ভালো বলবে এখন আপাতত এমনি কতোও তোমার এমনি ক কেজি নেবেন পালং শাক তো আছে পালং শাক ক কেজি নেবেন বলুন সেই হিসাবে আমি দামটা আচ্ছা আচ্ছা ওই আপনার কেজি ধরুন পালং শাক কেজি আপনার ষাট টাকা করে কেজি নেবো এবার আপনি ক কেজি নেবেন সেই হিসাবে বলুন সেই হিসাবে আমি একটু রেটটা তাহলে কমিয়ে দেবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো তাহলে মানে পাঁচ ছ কেজি মতোন আপনি নেবেন সে সেই হিসাবে একটু দামটা আমি তাহলে একটু কমিয়ে নোবো আর আমি আপনার বাড়িতে সব পাঠিয়ে দবো আমার লোক আছে আর দামটা আমি আপনার বিল দিয়ে দোবো সেই বিলে দাম লেখা থাকবে আপনি তার আগে পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে